হ্যালো হ্যাঁ আমাদের এখানে মিষ্টি দই পাওয়া যায় দাম বলতে দেখুন বাজার সাপেক্ষ যেরকম দাম হবে সেরকমই বারো টাকা পনেরোটা এখন আমরা পনেরো টাকা করে নিচ্ছি এবার আপনি যদি বেশি মাত্রায় নেন তাহলে সেটার ক্ষেত্রে আলাদা আলাদা হ্যাঁ সবচেয়ে বেশি ভালো হ্যাঁ দামের মধ্যেও কম আপনি দই পেয়ে যাবেন আমাদের দই বানানোর প্রক্রিয়াটা আলাদা আপনি শুনেই শুনলেই আপনি নিজে বলবেন যে সত্যিই অন্য রকম পদ্ধতি সবারির থিকে আলাদা হুম ও ওই তো দেখুন না দই বলতে যে দুধটা তো লাগবেই উপকরণ হিসাবে আর তার আগে দইয়ের সাজাটা আমরা আমাদের দোকানের সাজাই রাখি আগের তৈরি করা দইটা আগে রাখি তারপরে দুধটাকে ভালো করে ফুটিয়ে তার মধ্যে চিনি টিনি দিয়ে আরও নানা রকমভাবে কত কি আছে সবটা কি আর বলা সম্ভব যাই হোক আমি যেটা সোজা সাপটা হিসেবে বুঝোচ্ছি আপনাকে ওটা দেওয়ার পরে আমরা ওটা একটা সাধারণ রুম টেম্পারেচারে রেখে দিই রুম টেম্পারেচারে রেখে দেওয়ার পরে আমরা চট আমাদের ফ্রিজ ট্রিজ তো সব সময় চলা সম্ভব নয় আর ফ্রিজ চললেও মাঝে মাঝে আমরা ওই রুম টেম্পারেচারে রেখে দিই চট চাপা দিয়ে এবং সেটা নিজের তো একটা শেপে চলে আস দই তৈরি হয়ে যায় মিষ্টি আমরা চিনির পরিমাণটা বেশি দিই মিষ্টি দইয়ে হ্যাঁ চেষ্টা করব তবে আমাদের একটু বেশি চার্জ লাগবে আর কি আমি এতটা গাড়ি ভাড়া করে যাব বুঝতেই পাচ্ছেন আচ্ছা ঠিক আছে যাব তাহলে আপনি আমার কন্টাক্ট নাম্বারটা রেখে দেবেন এই নম্বরটা আর একটা নম্বর আছে আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি আপনাকে ওটায় যোগাযোগ করবেন তাহলে আমার সাথে আর একজন যাবে কিন্তু হ্যাঁ আপনি ফোন করবেন আপনি ফোন করে কনফার্ম করলে তারপরে যাব আমরা আর একটু জায়গার লোকেশেনটা পাঠিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখুন রাখুন